আমার কাছে একটি ভিভো কোম্পানির মোবাইল রয়েছে এই মোবাইলটির হচ্ছে বিভিন্ন ক্যামেরা এছাড়াও সফটওয়্যার সার্ভিস ইত্যাদি খুবই ভালো হওয়ার কারণে মোবাইলটা খুব সহজেই ভালোভাবে ব্যবহার করতে পারি এবং এই মোবাইলটি দ্বারা তোলা ছবিগুলো আমাকে পুরোনো দিনের বিভিন্ন স্মৃতির কথা মনে করিয়ে দেয় যাতে আমার মন ভালো হয়ে যায় এছাড়াও এই সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কারণে আমি মোবাইলটিতে বিভিন্ন ধরনের গান পুরোনো দিনের গান শুনতেও ভালোবাসি এছাড়াও আমি বিভিন্ন চলচ্চিত্র ইত্যাদি দেখে খুবই আনন্দ উপভোগ করি তাই এইজন্যই আমি মোবাইলটিকে খুবই পছন্দের এবং সহজে ক্যারি করতে সুবিধে হয় বলে আমি মোবাইলটিকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারি এবং এই মোবাইলটি আমার খুবই কাছের মোবাইল এবং এটিকে আমি খুবই পছন্দ করি